আপনি কি কাঁচড়াপাড়ার দোকানদার বলছেন জামা কাপড় দোকান বলছি আমার কিছু মাল লাগবে আপনি দেবেন আচ্ছা পাইকারি দেন আছা তাহলে আপনি কটা মাল বলছি আপনি তাহলে লিখে নেন দশটা তাঁতের শাড়ি দশ পিস শায়া দশ পিস ব্লাউজ দশ পিস নাইটি ছাপা শাড়ি পনোরো পিস হাঁ আরও কিছু রেডিমেড মাল লাগবে আমার দেয়া যাবে কি

হ্যাঁ আপনি লেনদেনটা আগে করুন আপনাকে আমি পূজা আসছে এবার কিছু মাল তুলবো মাল বিক্রি হলে আপনাকে সেই টাকাটা আপনাকে তো পৌঁছাবো দোবো তো ঠিক আছে আপনি তাহলে ওটা লিখে নেন লিখে নিয়ে আমাকে তাহলে ওই কটা মালটা কবে ডেলিভারি দেবেন বলুন ঠিক আছে তাহলে আপনি মালটা আমাকে পৌঁছে দেবেন আপনি গিয়ে টাকা দিয়ে আসবো আপনি তাহলে ওটা দেখুন আমি কিছু টাকা নেবো কিছু টাকা দেবো দশ পিস চুড়িদার ওটা লিখে নিন দশ পিস নাইটি লিখে নিন ঠিক আছে তাহলে রাখলাম আপনি ওইটা লিখে নেন আমি টাকা পাঠিয়ে দেবো আপনি মালটা রেডি করে আমাকে পাঠিয়ে দেবেন রাকছি